আমাদের গ্রামে প্রায় বর্ষাকালে ধান আর শীতকালে আলু হয় তো এই বর্ষাকালে ধান এমনই একটা ফসল যা বর্ষাকালে জল হওয়ার কারণে খুবই উপযোগী আর আমরা সবাই জানি যে বর্ষাকালে প্রায় বেশিরভাগই সময়টায় এই দুইটি মাস জল হয় তো এই জলের জন্য ধান চাষ খুবই উপযোগী আর শীতকালে আলু যেটা আমাদের সাধারণত সবাই যেটা ব্যবহার করে খাবার হিসাবে আলু তাই আলু আমাদের শীতকালে এই চাষ হয় আর এই শীতকালে আলু চাষ হওয়ার কারণ হল যে আলু খুব বেশি যদি গরম পড়ে যায় বা গরম হয় তাহলে আলু চাষ খুব একটা ভালো হয় না সেই জন্য শীতকালে আলু আর বর্ষাকালে ধান চাষ করা হয়